হ্যাঁ বলছি যে মাস্টারমশাই ডেকেছিলেন ও আচ্ছা হ্যাঁ এই তো টিভিতে দেখছিলাম যে হচ্ছে বোর্ড থেকে পর্ষদ থেকে নতুন সব কী সব নিয়ম করেছে তো অখনই কি ইন্সট্রাকশন চলে এসছে হুম তো হচ্ছে কি হুম হুম হুম

তো হচ্ছে এর যে ইনস্ট্রাকশনে কী এসছে ওই আমি তো দেখছিলাম যে এইগুলো টুয়েলভে আচ্ছা ও সেমিস্টার সিস্টেমটাই দিয়েছে তো অ্যা ওগুলো আমার মনে হয় খুব বাজে জিনিস করলো যে ছা ছেলে পেলেদের এগুলো এখনও এর মধ্যে নেই হঠাৎ করে এরকম চেঞ্জ করে দিলো জানিনা ছেলে পেলেগুলো কিভাবে কী নেবে ছাত্রছাত্রীদের একটা প্রচুর বড়ো ইমপ্যাক্ট ফেলে দেবে এটা হু হটাৎ হঠাৎ করে বোর্ডে যেরকম সেরকম সব সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে কী আর করবো আমরা প্রোজেক্টরে তাহলে আমাদের তো এখনও ওরকম তো সেটাপ তো আমাদের স্কুলে তো করা নেই প্রোজেক্টরের সেটাপ টেটাপ তাহলে ওগুলো নিয়েও তো ই করতে হবে আচ্ছা তাহলে আমাদের তো একটা সিডিউল করলেই হয় একটা সবাই মিলে যে যেহেতু সেমিস্টার ওয়াইস হয়েছে তো দুটো সেমিস্টারে উচ্চ মাধ্যমিকটা হবে হ্যাঁ তো সবার প্রথমে আমাদের তো ছেলেদেরকে এইগুলো তো জানায়নি একটা নোটিস পাবলিশ করে ছেলেদেরকে তাহলে এইগুলো আগে জানানো হোক এই এই ব্যাপার তো তারপর আমরা একটা সিডিউল তৈরি করবো যে কিভাবে কী হবে তো সবাই ওটা করার পরেই নয় ই করা যাবে তবে একটা সিডিউল করা হোক ওটা সম্বন্ধে যে কবে কী হবে বা ডেট ওয়াইস একটা আমরা একটা প্ল্যান আগে বানিয়ে নিই তো সেই হিসাবে ছেলেদেরকে শেখানো হবে হুম ঠিক আছে তাহলে হ্যাঁ ঠিক আছে তাহলে ওটা আমরা রেডি করছি ওটা রেডি করে তাহলে আপনাকে জানাচ্ছি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ